আমি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বসবাস করি এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে যেমন মাহাতো সাঁওতাল মাহালী কোরা ভূমিজ এবং আরও অন্যান্য আদিবাসী গোষ্ঠী ছাড়াও বিভিন্ন কাস্ট বা জেনারেল কাস্টেরও মানুষ বসবাস করে পুরুলিয়ার সংস্কৃতি বিশেষত সবাই একই ধরনের সংস্কৃতি পালন করে কিছু বিশেষ বিশেষ কমিউনিটি কিছু রয়েছে যারা সাধারণত নিজের সংস্কৃতি নিয়েই থাকে যেমন সাঁওতালরা সোহরাই বাহা বা তাদের নিজস্ব সংস্কৃতি যেসব রয়েছে করম এগুলো পালন করে এর মধ্যে যারা জেনারেল কাস্টে রয়েছে তারা আবার দূর্গা পূজা কালীপূজা মনসা পূজা এইসব সংস্কৃতি পালন করে কিছু কিছু জাতি আবার পাশাপাশি গ্রামের বা পাশাপাশি এলাকার জাতি থেকেও অনেক সংস্কৃতিকে পালন করে যেমন আমাদের গ্রামে আমরা মাহাতো বা মুসলিম বাউড়ি একসঙ্গে বসবাস করি কিন্তু আমরা কালীপুজোর সময় যেমন গরু বা বান্দনা বরণ করি গরু বাছুরকে তেল সিঁদুর দিয়ে পুজো করি আমাদের দেখাদেখি মুসলিম কমিউনিটি যেগুলো রয়েছে আমাদের গ্রামে তারাও কিন্তু সেই সময়ে গায়ে গরুদের তেল দিয়ে বরণ করে পূজো করে কিন্তু তাদের সংস্কৃতিতে এগুলো নেই কিন্তু তারা আমাদের দেখে বা একই পাশাপাশি যেহেতু বসবাস করি সেই হিসেবে তারাও এই সংস্কৃতির পালন করে আমি অ্যানথ্রোপলজি নিয়ে পড়াশোনা করেছি অ্যানথ্রোপলজি মানে মানুষকে নিয়ে স্টাডি করে যেটা কিন্তু আমি আমার সংস্কৃতির পাশাপাশি আমার পড়াশোনার বিষয়কেও পাশে পেয়েছি আমি অ্যানথ্রোপলজিতে পড়াশোনা করে পিএইচডি করছি কিন্তু যাদের উপর যে কমিউনিটির উপর পিএইচডি করছি তারা হচ্ছে সংখেরিয়া শবর তাদেরও নিজস্ব সংস্কৃতি রয়েছে তাদের সঙ্গে বেশিরভাগ সময়ই কেটে যায় এখন তাদের কালচার তাদের তারা যে পালন করে তাদের জন্ম বিবাহ মৃত্যু বা বছরের বিভিন্ন ধরনের যে পরব পার্বনগুলো রয়েছে তাদের সঙ্গেও আমার মেশার একটা সুযোগ হয় তাদের সঙ্গেও আমি মিশতে পারি তাদের এই মাঘ মাসে মাঘী পরব বা চৈত্র মাসে সারহুল পরবেও তাদের সাথে যোগদান করি তাদের কালচার সত্যিই খুব ভালো তাদের আমাদের পুরুলিয়ার বেশিরভাগ সংস্কৃতিই অনুকরণ অনুকরণযোগ্য কারণ বেশিরভাগই প্রকৃতির পূজারী সব সময় প্রকৃতিকে কেন্দ্র করেই পুজো করা হয় জীবনকে কেন্দ্র করে প্রত্যেকটি পুজোর মধ্যে কীভাবে মানুষ নিজেদের নিজেদেরকে টিকিয়ে রেখেছে বা আমরা কী ভাবে প্রাচীনকাল থেকে সারভাইভ করে আসছি তার বিভিন্ন ধরনের ব্যাখ্যাও আমরা আমাদের সংস্কৃতির মধ্যে থেকে আমরা পেয়ে থাকি